বাইকিং আমার খুবই প্রিয় একটা স্পোর্টসের মধ্যে পড়ে আমি প্রায়শই বাইক নিয়ে এখান ওখান বেড়িয়ে যাই ঘুরতে একটু ওয়েদার আর কাজের চিন্তা না থাকলেই আমি অনেক রাস্তাতেই বেড়িয়ে যাই অচেনা অজানা রাস্তা অচেনা অজানা জায়গা আমার নতুন করে চিনতে খুবই ভাল লাগে তার মধ্যে অনেকই দুর্গম দুর্গম রাস্তাতে আমি বাইকিং করেছি তারই মধ্যে একটা আমার স্মরণীয় ঘটনা হচ্ছে নেতার হাট যাওয়ার সময় আমি ওখানেতে অফ রোডিং করতে গিয়ে বাইক থেকে অনেকই দুর্ঘটনাগ্রস্ত হতে পারতাম কিন্তু রাস্তা এতোটাই বাজে হওয়ার ফলে আর সামনে একদমই ভিসিবিলিটি না থাকার ফলেতেই ঘটনাটা ঘটতে যাচ্ছিলো তা সত্ত্বেও আমি আমার নিজের গতিতে রেখে বাইকটিকে একদম সুস্থ সবলভাবে আবার ফেরত নিয়ে নিজেকেও সুস্থ এবং আমার সাথে যতজন গেছিলো তারাও সবাই সুস্থভাবে বাড়িতে ফিরেছি এছাড়া আরেকটা স্মরণীয় আমার দুর্গম রাস্তা হচ্ছে কোলাঘাট থেকে দীঘা যাওয়ার সময় তখন নতুন হাইওয়েটা হয় নি পুরো আশি কিলোমিটার অন্ধকার রাস্তা দিয়ে রাত্রিবেলায় বাইকিং করার এক্সপিরিয়েন্সও আমার আছে